ক্রান্তি দোকান ফার্নিচারের দোকান হুম বলছি আপনার ওখানে যে বক্স খাটের দাম কীরকম চলছে আর শাল কাঠের হলে কীরকম দাম পড়বে আর ইয়ে হলে ভোলা কাঠ হলে যদি ভোলা কাঠ হলে আর ধরুন একটি বলছি আমার রেঞ্জ হচ্ছে কি

তার ভিতরে হুম ঠিক আছে তাহলে আমি দোকানে গিয়ে কথাবার্তা বলে নেব ঠিক আছে